খেলা সবারই পছন্দ এই খেলাকে বিশেষভাবে প্রদর্শন করার জন্য সদস্যসহ গ্রামীণদের মতামত খুবই প্রয়োজনীয় গ্রামের সমস্ত মানুষ

অন্যান্য মানুষেরা খেলাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার কথা বলেন বিশেষ করে যারা খেলা নিয়ে এগিয়ে যায় তাদের তো খুবই আনন্দের সাতে দিন যাপন করে খেলা মানে শুধু এই নয় যে ঠাট্টা ইয়ার্কি হাসা বা দুঃখ কান্না এই সব নয় সব কিছুকে নিয়েই আঁকড়ে ধরার একটা বিশেষ উপার্জন খেলার মধ্যে রয়েছে শরীরের স্বাস্থ্য করা এবং অন্যান্য জিনিস